হ্যাঁ বলো ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ হ্যাঁ আমার জা র মেয়েরা পড়ে স্কুলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলে দেবো হ্যাঁ হ্যাঁ আমি জানি তো এরকম এখন হচ্ছে আমার একটা হচ্ছে মামার মেয়ে ওরকমই মেয়ে ছিলো এরকমই কী অবস্থা বলার মতো না এমন অবস্থা করেছিল

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমাদের আশেপাশ থেকে দু জন এক জন যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন